হ্যালো হ্যাঁ বলছি একজনের থেকে নাম্বারটা নিলাম বলছি আপনার বাড়িতে কি ঘর ভাড়া পাওয়া যাবে বলছি সব কি সেপারেট না আলাদা আলাদা সব কিছু

ও ও তা দুটো কি হবে নাকি না হ্যাঁ আমি দুটো চাইছি ওরকমই দুটো সেপারেট দুটো দুটো রুম চাইছি সেপা না না দালাল কেউ নেই আমি এই একজনের থেকে নাম্বার নিয়েছি উনি বলছিল যে ওখানে আমরা ছিলাম আগে তা ওখানে ভালো বাড়িটা তাই তার থেকেই ফোন নাম্বার নেওয়া হয়েছে ওরা বাড়ি করে চলে গিয়েছে অন্য জায়গায় তাই তা কত কী রেট আছে কীরকম দাম ও ছ হাজার একটু কম হবে না

হুম হ্যাঁ ওটাই জানার জন্য বলছিলাম মানে একসঙ্গেই সব কিছু তাই তো

আমি তাহলে এক দিন গিয়ে দেখে এই মা এ সামনের উইকে গিয়ে আমি দেখে আসবো হ্যাঁ আচ্ছা ওই ঢাকুরিয়া দিয়ে ঢাকুরিয়া স্টেশন দিয়ে নেমে কতটা ও আচ্ছা ও আচ্ছা আমি তাহলে গিয়ে আপনার ওখানে গিয়েই ফোন করে নেব একটু আপনি তাহলে একটু এসে যোগাযোগ করে নেবেন তাহলে আমার সঙ্গে হ্যাঁ স্টেশনে নেমে আমি ফোন করে নেব আপনাকে হুম হুম ঠিক আছে না না না না দেখাবেন না হ্যাঁ হ্যাঁ আমি যাব সামনের সপ্তাহেই যাব গিয়ে দেখে আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে